বর্তমান যুগে প্রযুক্তি টি ভি এবং ইন্টারনেট এসে আমাদের অবসরপ্রাপ্ত এবং বয়স্কদের জন্য খুবই উপকারী হয়েছে কারণ কী আমাদের বয়স্ক এবং অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারা টি ভি দেখে আনন্দ লাভ করছে টি ভিতে কিছু সিরিয়াল কিছু সিনেমা মাধ্যমে তারা নিজেদের জীবনকে নতুন করে দেখছে নতুন করে শুরু করছে আর ইন্টারনেট যেটা ওটা এখন বর্তমান যুগের যুব থেকে বয়স্ক সবাই ব্যবহার করে তো এতে আমাদের ইন্টারনেটে সবাই জানি যে পৃথিবীর যে কোণেই যে থাকুক না কেন সমস্ত কিছু দেখা যায় তো বয়স্করা যারা অবসরপ্রাপ্ত বা যারা বয়স্ক তারা তাদের জীবন খুব সুন্দরভাবে উপভোগ করছে এতে আমাদের অনেকই সুবিধা হয়েছে আমাদের পরিবারের অনেক সদস্যরা এরকমও আছে যে টি ভি বা ইন্টারনেট দেখে তাদের অনেক সময় অনেক ভালো ভালো দিক আমরা পরিলক্ষিত করতে পেরেছি